আমার বাগান করতে খুবই ভালো লাগে আমার শখের মধ্যে বাগান একটা প্রধান একটা শখ কারণ একটা বাগানের মধ্যে আমি যদি ইচ্ছা করি বিভিন্ন ধরণের গাছ কিন্তু লাগাতে পারি বিভিন্ন ধরণের যেমন আমি আমার পছন্দের ফলের গাছও সেখানে লাগাতে পারি আমি আমার পছন্দের ফুলের গাছও সেখানে লাগাতে পারি বা আরো অন্যান্য শুধু ফল ফুল ছাড়াও মানে গাছ মানেই ফল ফুল থাকবে সেটা তো স্বাভাবিক কিন্তু তা ছাড়াও শুধু যে ফলের জন্যই লাগাবো ফুলের জন্যই লাগাবো তাও নয় এমনো কিছু কিছু গাছ আছে যাদের পাতা খুব সুন্দর যাদের কান্ড খুব সুন্দর তো সেই সমস্ত গাছ কিন্তু আমি সেখানে লাগাতে পারি আমি আমার পছন্দটাকে ওখানে কিন্তু স্থাপন করতে পারি তবে আমার যেটা মন মন বলে যে আমি হিসেবে বাগান করলাম ঠিক আছে কিন্তু শুধু শখ হিসেবে একটু পারা বাগান করলেই সেটা কিন্তু আমার গাছ লাগানো নয় বা পরিবেশকে রক্ষা করা নয় পরিবেশকে রক্ষা করতে গেলে আমাকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে